হ্যাঁ আমার এলাকায় বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খেলা হয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি ক্রিকেট খেলা আমাদের এলাকায় ক্রিকেট খেলা একটি ঐতিহ্যবাহী খেলার মধ্যেই পড়ে কারণ এই ক্রিকেট খেলাটি বহু দিন ধরেই চলে আসছে আমাদের এখানে বিভিন্ন বড়ো বড়ো ঘরের ছেলেরা বড়ো ধরণের টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে পাশাপাশি ও আশেপাশের সমস্ত গ্রাম থেকে বিভিন্ন ক্লাব এই খেলাতে অংশগ্রহণ করে যা একটা নির্দিষ্ট সময়ে হয়ে থাকে এই খেলাটি খুবই মান সম্মানের ব্যাপার হয়ে পড়ে আমাদের জন্য কারণ এই খেলাটি যে জিততে পারবে পরবর্তী এক বছর সে আমাদের বড়ো ডাঙ্গাটি দখল করে থাকবে এবং সেখানেই খেলাধুলা করবে এই জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খেলা হয়ে যায় আমাদের কাছে ঐতিহ্যবাহী এবং এই খেলাটি জেতার পর সেই দলটি খুবই জয় ও উল্লাসের সাথেই পুরো এক মাস ধরে উদযাপন করতে থাকে এই খেলাটিতে আমি অংশগ্রহণ করে থাকি প্রতিদিন বিকালে আমি এই খেলাটি খেলতে মাঠেতে যাই আমাদের ক্লাবও এক বছর এই খেলাতে জয়ী হয়েছিলো